আমি আমার ছেলের জন্য একটা গেঞ্জি আর প্যান্ট কিনেছিলাম সেই গেঞ্জিটা ছেলেকে পরিয়েছিলাম জামাকাপড়টা পরাতে দেখলাম ছেলেটা খুব ফিটিংস শুদ্ধ হয়েছে এবং ছেলেটার ওই রংটা খুব পছন্দের